আমার এলাকায় বেশ কয়েকজন ডাক্তারবাবু আছেন এই আমাদের যে কাছের হাসপাতাল অর্থাৎ রুরাল হেলথ সেন্টার এই হেলথ সেন্টারে আমাদের চারজন ডাক্তারবাবু আছেন বেড প্রায় গোটা তিরিশেকের মতো আছে খুব বেশি নেই এছাড়াও এই এলাকায় পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি নেই কিন্তু কলকাতা যে মেডিকেল কলেজ এনআরএস বা বিভিন্ন যেসব কলেজগুলো আছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানের যেসব ডাক্তারবাবুরা আসেন তাঁরা বেশিরভাগই শহরমুখী যার জন্যে এই রুরাল হেলথ সেন্টারগুলো অর্থাৎ গ্রামীণ যে হাসপাতালগুলো এইখানে ভালো ডাক্তারবাবুর পায়ের ধুলো খুব কমই পড়ে প্রত্যেকেই শহরের সুবিধা ভোগ করার জন্য শহরের দিকে আকর্ষিত হন এবং শহরের দিকে চলে যান উপযুক্ত সার্জেন আমরা এখানে সব সময় পাই না খুব ভাগ্য ভালো হলে মাঝে মধ্যে দু এক জন সার্জেন থাকেন যারা খুব ভালো আর সব বাকি সবাই কিন্তু শহরমুখী শহর অভিমুখে দৌড়োতে শুরু করেন কিছুদিন থাকেন নাম যশ হয় আবার তাঁরা শহরে ফিরে যান এই পড়াশুনা করার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের তো তুলনাই হয় না মেদিনীপুর মেডিকেল কলেজ আছে কলকাতা মেডিকেল কলেজ আছে বর্তমানে সব থেকে বড়ো ব্যাপার যেটা সেটা হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে উপযুক্ত সর্বক্ষেত্রে চিকিৎসা করার মানসিকতার ডাক্তারবাবুদের নার্স এখন তো প্রায় স্বচ্ছই বিভিন্ন মেডিকেল কলেজ থেকে নার্সিং ট্রেনিং নিয়ে আসছে নার্সিং ট্রেনিং এর তো প্রচুর কলেজ আছে সেখান থেকে যেসব নার্সরা পাস করে আসছে তাদের ক্ষেত্রে নার্সের কোনো অভাব নেই কিন্তু ভালো ডাক্তারবাবুর অভাব গ্রামাঞ্চলের হাসপাতালগুলিতে আজও আছে